আমার পছন্দের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর উনি একজন বাঙালি লেখক ছিলেন ও ঔপনাসিক ও গল্পকার ছিলেন তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক ছিলেন লেখালেখি গুরুমানের ফরাসি সাহিত্যিক এমিল জেলোকি তার অনেক উপন্যাস ভারতবর্ষে প্রধান ভাষাগুলোতে অনুদিত হয়েছে যেমন তার মদ্যে বড়ো দিদি উনিশশো তেরো সাল পরিণীতা উনিশশো চোদ্দো পল্লী সমাজ উনিশশো ষোলো দেবদাস উনিশশো সতেরো চরিত্রহীন উনিশশো সতেরো শ্রীকান্ত চার খন্ডে যেটা উনিশশো সাতা সতেরো থেকে উনিশশো তেত্রিশ দত্তা উনিশশো আঠারো গৃহদাহ উনিশশো কুড়ি পথের দাবী পথের দাবীটা ও ভালো উনিশশো ছাব্বিশ শেষ প্রশ্ন উনিশশো একতিরিশ ইত্যাদি মানে শরৎচন্দ্রের এইগুলো হচ্ছে বিখ্যাত উপন্যাস যদি বাংলা সাহিত্যের ইতিহাসে মানে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে জগত্তারিণী স্বর্ণ পদক পান এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান শরৎচন্দ্রের অনেকগুলো উপন্যাস চলচ্চিত্রে পূর্বায়িত হয়েছে তার মধ্যে বড়োদিদি ছিলো পল্লীসমাজ পথের দাবী কিছু কিছু ছিলো আর শরৎচন্দ্রের ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতৃপুরুষের নিবাস ছিলো অধুনা মানে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়া নিকট মানবপুরে দেবানন্দপুর ছিলো প্রকৃতপক্ষে তার পিতার মতিলাল তার শরৎচন্দ চট্টোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় মাতার নাম ভুবনমোহিনী দেবী তার মাতা উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহরের রামধন গঙ্গোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র কেদারনাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা পাঁচ ভাই আর বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয় তার দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে তার দুই ভাই ও সুশীলা দেবী নামে তার এক বোন ছিলো শরৎচন্দ্রের ডাক নাম ছিলো ন্যাড়া দারিদ্রের কারণে মতিলাল স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাগলপুরে শ্বশুর বাড়িতে থাকতেন বলে শরৎচন্দের শৈশবের অধিকাংশ সময় এই শহরেই কেটেছিলো